হ্যাঁ আমি অনেক ছবি নিয়ে প্রশংসা পেয়েছি আমার এখনও মনে আছে আমি প্রথম প্রশংসা পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে আমি মা আমি মায়ের ছবি এঁকেছিলাম মা রান্না করছিলো আমি এক ফাঁকে মায়ের ছবি এঁকেছিলাম কিন্তু মা বুঝতেই পারেনি মা জানতই না সেই ছবিটা প্রথম আমি আমার বাবাকে দেখাই আমার বাবা অনেক খুশি হয়েছিল এবং আমার অনেক প্রশংসা করেছিলো এবং আমাকে বলেছিলো যে তোমাকে অনেক বড়ো হতে হবে ও অনেক বড়ো জায়গায় যেতে হবে তারপরে যে স্যারের কাছে আমি আঁকা শিখেছিলাম সেই স্যারও আমার অনেক প্রশংসা করেছিলেন হ্যাঁ স্যার বলেছিলেন মানে আমি যদি কখনও কোনো স্টিল বা মানুষের ছবি আঁকি তাহলে সেগুলি অনেক সেরা কিন্তু আমার মনে হয় না আমার মনে হয় আমি প্রকৃতির যে ছবিগুলো আঁকি এবং সেই ছবিগুলোর উপর আমার মনের ক্যানভাসের থেকে রঙ করি সেই ছবিগুলো যেন বাস্তবতা পাই কারণ সেই ছবিগুলোর ভিতরে আমার মনের ইচ্ছা ও এবং ভালোবাসা থাকে সেইগুলো যেন অনেক অসাধারণ হয়ে ওঠে আমার আজও মনে আছে আমার এক মাসির বাাড়ি গ্রাম অঞ্চলের সেখানে আমি ঘুরতে যাই মাসিদের বাড়িতে একটা দীঘি মতো আছে পাশে পাশে কৃষ্ণচূড়া একটা গাছ ছিল সেই গাছে লাল ফুল এই দিঘীটাকে অসাধারণ রূপ দিয়েছিল তো সেই ছবিটা আমি মুগ্ধ হয়ে দেখেছিলাম আর সেই ছবিটা আমার মনের ক্যানভাসে গেঁথে গেছিলো পরে আমি সেই ছবিটাকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলাম আজও আমার মনে হয় ওই ছবিটাই আমার কাছে সেরা